হ্যালো হ্যালো হ্যাঁ বল এতদিন পর আরে ও তোর কেমন চলছে বল হ্যাঁ সেপ্টেম্বরের যেটা ওটায় বসবি তুই ও হ্যাঁ জানুয়ারিতে হ্যাঁ বেশি সময় নিয়ে করবি তাহলে বেরিয়ে যাবে তো হ্যাঁ ভালো তো তো ওই ইয়েগুলো হয়ে গেছে তোর কীসে অসুবিধে হচ্ছে সেট ল ফ হয়ে গেছে আকাউন্টেন্সিটা এখনো বাকি আছে ওই তো খালি দেখ ফার্স্ট ইয়ার কোশ্চেনগুলো করে গেলেই মোটামুটি পেয়ে যাবি কিন্তু সিএর অনুযায়ী তো ওরা কনসেপচুয়াল কোশ্চেন বেশি জিজ্ঞাসা করে তো এই তুই বিশেষণের যেই রুলগুলো বল বা ব্যাড ডেপ্টের যে রুলগুলো ওগুলো ভালো করে দেখে যাবি অংক তো পেরে যাবি কিন্তু ওই খালি কনসেপ্টগুলো ভালো করে দেখে যাবি আর ওই জার্নাল রোজ প্র্যাক্টিস করবি তাহলে মোটামুটি অ্যাকাউন্টেন্সিটা হয়ে যাবে অ্যাকাউন্টেন্সির কোশ্চেনটা খুব একটা ওরম টাফ দেবে না হ্যাঁ ওই খালি কনসেপচুয়াল একটু থাকে তো তুই বুঝতে পারবি খালি একটু গোলানোর মতো হবে হ্যাঁ ওই রকম টাইপের হয় তো তুই ভয় পেয়ে যাবি না তুই খালি কনসেপ্ট দিয়ে করতে থাকবি ও ঠিক মিলে যাবে অংক

হ্যাঁ রোজ প্র্যাক্টিস করবি খালি তাহলেই বেরিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আরামসে বেরিয়ে যাবে তুই চাপ নিস না তুই বরঞ্চ পড়াশোনায় বেশি ফোকাস কর ঠিক আছে আমিও একটু হ্যাঁ হ্যাঁ রাখছি